গ্রামীণ কৃষিকাজে জলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ কোনো কৃষি বা চাষাবাদ যেমন জল ছাড়া সম্ভব নয় তেমনই যথেষ্ট ভালো জল ব্যবস্থা থাকতে হবে সেই ফসল উৎপাদনের জন্য যেমন আমাদের এলাকায় বিভিন্ন চাষাবাদের ক্ষেত্রে যেমন ধান পাট বাদাম আলু তিল এই সমস্ত চাষাবাদের ক্ষেত্রে আমাদের যেমন জলের প্রয়োজন হয় সেই জল আমাদের আসে বিভিন্ন পুকুর নদী নালা এবং মিনি থেকে এই সমস্ত জলগুলো নালার মধ্য দিয়ে আমাদের জমিতে আসে এবং জমিকে ভালোভাবে উর্বর করে তোলে এবং যাতে এই জলের অভাব না হয় সেইজন্য আমাদের সরকারের তরফ থেকে ও পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন সজলধারার ব্যাপা প্রয়োগও করা হয়েছে এইসমস্ত জলগুলো আমাদের ক্ষেতকে সমৃদ্ধ করে তোলে তাছাড়াও এইসব সেচ ব্যবস্থার জন্যই আমরা আজ ব্যবসায়িকভাবে সফল চাষাবাদ করে সাধারণ মানুষ আগে কিছু করতে পারতো না কিন্তু বর্তমানে এই সমস্ত জলের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে সেচ ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটেছে সেচ ব্যবস্থা যেমন নদী থেকেও জল তুলে বা পুকুর থেকে জল তুলে মিনি থেকে জল তুলে এইসব সেচ ব্যবস্থা বর্তমানে উন্নতি ঘটেছে সেইজন্য সাধারণ মানুষজন বিভিন্ন সেচ কৃষিকাজের জন্য ভালো হয়ে ভালোভাবে নির্ভরশীল হয়ে পড়ছে